আমি লেখকের উদ্বেগ নিয়ে নিজেকে সন্দেহর মোকাবিলা অনেকবার করেছি আমি এমন এক এক সময়ে এমনটা অনুভব করেছি যে আমার লেখা খুব একটা ভালো হয় না সেটা আমি জানি আমারই লেখা কিন্তু তা সত্ত্বেও অনেকে সমর্থন করে থাকে আমার পাড়া প্রতিবেশী এবং আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন সকলেই আমাকে অনুপ্রেরণা দেয় এবং উৎসাহ জোগায় যে লিখতে লিখতে একদিন নিশ্চয়ই ভালো হবে এই সমস্ত তাদের অনুপ্রেরণা পেয়ে আমি লিখতে আরও আগ্রহী হয়ে উঠি এবং তাদের কাছ থেকে পজিটিভ প্রতিক্রিয়া পাওয়ার ফলে আমার লেখার ইচ্ছেটা আরও বেড়ে যায় এবং আমি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি আর সুন্দরভাবে আমার প্রথমবারের ভুলগুলোকে সংশোধন করে দ্বিতীয়বার সেই ভুলগুলো করি না সংশোধন করে লেখার চেষ্টা করি এইভাবে আমি লেখার জন্য উৎসাহিত হই এবং নতুন নতুন গল্প সাহিত্য উপন্যাস রচনা করার দিক থেকে এগিয়ে যাই ওইগুলি আমাকে অনুপ্রেরণা জোগায় লেখার দিক জন্য